এখন যা জলবায়ু যা পড়ছে যে বন্যা হয়ে গেলে বন্যা হয়ে গেলে ধান চাষ আলু আরে এইসব কিছু হতে চায় না এবং আলু ধান যখন চাষ হয় তখন বন্যা হয় বন্যা হলে সেই আলু বন্যা হলে এমন যে জলে যে সব ধুয়ে নিয়ে চলে যায় ধান টান চাষ হয় না ওই জন্য ওইখানে খরা হয় এবং আবার যেখন কঠোর শীত হয় তখন কঠোর এত কঠোর শীত হয় তাতে কুয়াশা পড়ে প্রচুর কুয়াশাতে আলু নষ্ট হয়ে যায় এবং আলুর ফলন ভালো হয় না আলুর ফলন ভালো হয় না এবং তাতে আমাদের মানুষের আরও ক্ষতি ক্ষত হয় এবং যখনই ঘূর্ণিঝড় হলে সেই সব তো আর কিছু বলাই নেই সব কিছু ধুয়া হয়ে চলে যায় শিলা বৃষ্টি হলেও তাতে আমাদের ফসলের অনেক ক্ষতি হয় ফসল সব সময় মানে সব কিছু নিয়মের মধ্যে চলতে হয় কিন্তু সেই সব ফসল এমনই এতই যে ক্ষতিকারক হয় যে যে তাতে আমাদের কোনো কিছু ক্ষতি এবং সেই সব ক্ষতির উপরে আমাদেরকে মোকাবেলা করে চলতে হয় যেমন মোকাবেলা করতে হয় বন্যার সময় বন্যা হলে তাতে আমাদের বাঁধের সৃষ্টি করতে হয় এবং জলে বাঁধার সৃষ্টি করতে হয় এবং কৃষকরা যখন কৃষকরা এতে আমাদের আমাদের অনেক জলবায়ু জলবায়ুর জন্য আমাদের মন কৃষকরা অনেক অনেক অনেক কিছু সমাধান করতেও পারে এবং সেই সমাধানের মোকাবেলার জন্য তাদেরকে অনেক বাধ্যতা বাধ্যতা বাঁধা পেরতে হয় নৌকার সেচ দিতে হয় এবং কঠোর শীতের সময় যখন আলু এত গাছ লাগিয়ে তখন পরিশ্রমের মধ্যে ইয়া কঠোর মনে কঠোরের মতন কাজ করতে